হ্যাঁ দাদা আপনার সাথে আগের দিন কথা বললাম না মোড়ের মাথায় হ্যাঁ বলছিলাম যে আপনার আমনার তো অটো আছে বলছিলাম কুড়ি কিলোমিটার গেলে কেমন রেট ফেট কী আছে ও আর সারাদিন থাকলে

ও তাই এর এর মোদ ও ইয়ে এর মধ্যে যদি মানে মিনিমাম যদি ওরকম কুড়ি কিলোমিটারের জায়গায় যদি তিরিশ কিলোমিটার টিটার হয় তাহলে কি ওই ওই আগে যেটা বললেন ওই টাকার মধ্যে হবে না আরও একটু বেশি পড়বে হুম তা দেখছি দেখি আপনার সাথে কথা টথা বলে যে যাওয়া টাওয়া যায় কিনা হ্যাঁ দরকার তো অবশ্যই সেই জন্যই তো ফোন করলাম আগের দিনেরও আপনার সাথে কথা বললাম সেই জন্যে

হ্যাঁ হ্যাঁ জানাবোখন